কে সোনামনি বলছো আমি তোমার টিচার বলছি তুমি তো টেট পরীক্ষা দেবে তা তুমি কেমন প্রিপারেশান নিয়েছো আপনার সিলেবাস কমপ্লিট

আরও ভালো করে নিতে হবে যাতে ভালো রেজাল্ট করা যায় এখন তো সরকারি চাকরি বেহাল দশা নিয়ে আলোচনা করা হচ্ছে আপনি যদি ভালো পরীক্ষা দিতে পারেন ভালো রেজাল্ট করতে পারেন তালে আপনিও রাজ্য সরকারের চাকরি পেলেও পেতে পারেন আমি ভালো আছি আপনি কেমন আছে হুম বাড়ির সবাই ভালো আছে আপনার বাড়িতে কেমন আছে কী করছেন

ঠিক আছে তাহলে রাখছি